আমি একটি মিক্সার গ্রাইন্ডার কিনেছিলাম মিক্সার গ্রাইন্ডারটি কিছু দিন চলার পরে নিজে থেকেই বন্ধ হতে থাকে প্রথম প্রথম আমি সেটাকে চালাতে পারতাম কিন্তু আরও কিছু দিন চলার পরে সেটি একেবারে বন্ধ হয়ে যায় আমি দোকানে যাওয়ার পরে সেটিকে পালটে দেওয়ার কথা বলেছিলাম কিন্তু দোকানদার বা দোকানের কোনো স্টাফ আমার সাথে ভালো ব্যবহার করে নি তারা বলেছেন যে আপনার অতিরিক্ত ব্যবহারের জন্যই মিক্সার গ্রাইন্ডারটি খারাপ হয়ে গেছে কিন্তু আমি তা বিশ্বাস করতে পারিনি কারণ আমি গ্রাইন্ডারটি ভালো কোম্পানির নিয়েছিলাম এবং তার দামও নিয়েছিলো প্রায় পাঁচ হাজার টাকা সুতরাং আমার কোম্পানির কাছে এই আর্জি যে যাতে আমার মিক্সার গ্রাইন্ডারটি চেঞ্জ করে দিন অথবা আমার টাকাটি ফিরিয়ে দিন